হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ আমাদের একটা নয় দুটো জিম সেন্টার আছে বলুন না কিছু কি দরকার আমাদের জিম সেন্টারটার নাম রঞ্জিত স্টুডিয়ো

হ্যাঁ অবশ্যই হতে পারেন কিন্তু যেটা বলছি আপনাকে আপনার কি ভুঁড়িটা মানে পেটের কাছটা ওখানটা কি বেড়ে যাচ্ছে

হ্যাঁ হ্যাঁ জয়েন করা যাবে এইবারে দশ দিন আপনার যে যেরকম ফিটনেসটা আছে আরও ভালো হয়ে যাবে দশদিন জিম করলে দশ পনেরো দিন এবারে কি বলছেন বলুন হ্যাঁ জিমটা যেহেতু পনেরো দিন বলছেন পনেরো দিনে আপনার পড়ে যাবে আট হাজার আমাদের সকাল সাতটা থেকে এগারোটা অবধি আর বিকেলে চারটা থেকে সন্ধ্যা সাতটা অবধি এবারে শুনুন আপনার জন্য যেহেতু আপনি যদি আরও কিছু টাকা বেশি দেন মানে আরও ভালো কোয়ালিটি তাহলে আমাদের এখানে অনেক ধরনের মেশিন আছে যাতে করে আপনার বডি ফিটনেসটা যেরকম আছে তার তুলনায় আরও ভালো হয়ে যাবে সেরকম অনেক ধরনের মেশিন আছে এবারে আপনি যেরকম বলবেন সেরকমই মেশিন দেওয়া হবে একটু বাজেটটা পড়বে আর কি হ্যাঁ হ্যাঁ অন্য জিম সেন্টার থেকে আমাদের এখানের জিম সেন্টারটা ভালো সব কিছু নানান যাবতীয় জিনিস আছে বলেই সবাই আমাদের জিম সেন্টারে ভর্তি হয় এবারে আপনিও আসবেন এবারে আপনার ক্ষেত্রে যেহেতু আপনি আসছেন যেহেতু আপনি পনেরো দিনের জন্যে এবারে আপনাকে ভালোই প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করবো আমরা পনেরো দিন যেহেতু এবারে অনেক কিছুই মেশিন আছে এবারে বুঝতেই তো পারছেন এবারে একটু বাজেটটা একটু দেখে যদি করতেন তাহলে একটু সেই মতো করতাম হ্যাঁ হ্যাঁ দেখুন তবে যখন জিম করবেন তখন হচ্ছে আপনি কোনো তেল জাতীয় জিনিস খাওয়া চলবে না যেমন ফল জাতীয় জিনিস ওইটাই বেশি খেতে হবে যেমন ধরুন আপেল বেদানা কলা এরকম নানান যাবতীয় ফল জাতীয় জিনিস খেতে হবে তবে তেল জাতীয় জিনিস মোটেই খাবেন না আপনি হ্যাঁ বলছি তাহলে শুনুন না আপনি হচ্ছে একদিন দেখা করুন আমার সাথে তাহলে ভালোভাবে বলে দিতাম আর কি ফোনের থেকে সেটাই সামনাসামনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই খোলা থাকবে কেন থাকবে না হ্যাঁ হ্যাঁ সন্ধ্যার দিকে আসুন তাহলে এখানেই কথা হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে